বিদ্যালয়ে আমার প্রিয় বিষয় হলো ইংরেজি সাবজেক্ট ইংরেজি সাবজেক্টটা আমি প্রথম থেকেই খুব ভালোবাসি তাই আমি মন প্রাণ দিয়ে সেই বিষয়টাকে পড়ে চলেছি এবং আমার বিদ্যালয়ে সবচেয়ে কঠিন বলে মনে হয়েছে আমার জড়বিজ্ঞান সাবজেক্টটা এই জড়বিজ্ঞান বিষয়টি আমার কাছে ছোটো থেকেই খুব একটা ভালো লাগত না যার বিষয়ে গাঢ়ত্ব গুরুত্ব আমি কখনোই বুঝতে চাইনি আর আমি মনে করি যে জিনিসটা আমি আন্তরিকতার সাথে গ্রহণ করতে পারিনি সেটাকে আমি যতই মন দিয়ে করার চেষ্টা করি না কেন সেটা আমি আয়ত্ত করতে পারব না এবং আমার স্কুলদিন থেকে একটি খুশির দিনের কথা হলো যে যখন আমরা স্কুলে আমাদের বড়দের আগমন করা হত অর্থাৎ নবীনবরণ করা হত তখন সেদিনটা আমার কাছে খুব প্রিয় একটা জিনিস ছিলো এবং একটা ভালো লাগার জায়গা ছিল যা আমরা খুব মজা করেছি এবং তা আমার কাছে এখনও চিরস্মরণীয় এবং আমার বিদ্যালয়ে প্রথম ভর্তি হওয়ার দিনটিও আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে কারণ তখন বিদ্যালয়ে নতুন নতুন বন্ধুবান্ধব তাদের সাথে মেলামেশা তাদের সাথে গল্পগুজব তাদের সাথে আমার বোঝাপড়াটা কতটা মজবুত হয়েছে তা আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি আমার কাছে আমার স্কুলের দিনে এইটি হলো সবচেয়ে খুশির একটি দিন